হ্যাঁ বলুন কবে গো এই এত তাড়াতাড়ি করা যাবে কত সাইজ বা লেহেঙ্গার কি উপরে শুধু ব্লাউজটা তাই তো ওর তো এখন সবকিছু করাই থাকে এই আমাদের একটু দ্যাখো না পুজো টুজো ছিল এই বিপত্তারিণীর পুজো এই মঙ্গলচণ্ডীর পুজো তোমার এই জন্যে ঘরের আর দোকানের দুই দিক সামাল দিতে পারিনি এবার এই কাল থেকে খুলে দেবো হ্যাঁ হ্যাঁ তুমি বাড়িতেই দিয়ে চলে যাও সেটা বরঞ্চ ভালো হবে আজকে তো বৃষ্টি পড়ছিল আমি দোকানে যেতে পারিনি তুমি বাড়িতে দিয়ে চলে যাও আর মাপটা দিয়ে যাও আমি দেখছি বাড়িতে ইয়ে করে আর হ্যাঁ গো তোমার তুমি কি কাপড় দেবে ভিতরের না আমার কাপড় থেকে আমিই কাপড় দেবো ব্লাউজের পিসটা দিয়ে চলে যাবে আচ্ছা আর বলছি ওতে তাহলে কি কারুকার্য করবে মানে নকশা বসাবে কি হাত কেমন পিঠ কেমন গলা কেমন আচ্ছা আমি চেষ্টা করব জানো আমাকে তুমি তাহলে আজকেই যদি জল টল থামে না একটু দিয়ে যেও আমি দেখব আমি কালকে তো খুলছি তুমি আর দু দিন পরে তাহলে আমাকে একটু ফোন করে জেনো হ্যাঁ আমি বলে দেবো আমি দেখছি জানো নাহলে কী বলো তো অন্য কিছু নয় যেহেতু ওটা মানে তুমি অনেক দিন ধরে পরবে সেই মতো তো আমাকে নকশা করে ডিজাইনটা তুলে করতে হবে না এখন একটু হাতে চাপও ছিল আবার দোকানটাও দু দিন বন্ধ ঠিক আছে তবু তুমি এত তোমার পুরনো কাস্টমার তোমাকে আমি ছেড়ে দিলে কী আর হয় তোমার যদি সময়ে না দাঁড়াই ঠিক আছে তুমি তাহলে এক কাজ করো আমাকে তাহলে পাঠিয়ে দিও আজকেই একবারে অবশ্যই পাঠিয়ে দিও

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে